বসন্ত ঋতুতে এমন একটা রোগ হয় যেটা মানুষকে খুব ভয় সৃষ্টি করে এই রোগ প্রত্যেক যদি না সাবধান হওয়া যায় প্রত্যেক বাড়িতে বাড়িতে হবে সেই জন্য যেই রুগীর এই রোগ হয়েছে তাকে একটু সাবধানে থাকতে হবে এবং বাড়ির বাইরে যাতে না আসে সেদিকে লক্ষ্য রাখতে হবে এবং বাড়ির ভেতরে সে যেন পরিষ্কার পরিছন্ন থাকে ঠান্ডা খাবার না খায় গরম খাবার খায় এবং নিজে আলাদাভাবে আলাদা বিছানায় থাকে আলাদা জামা কাপড় পরে সেই জামা কাপড় যেন অন্য কেউ না আর ব্যবহার করে এর ফলে সেই রোগ ছড়ানো থেকে আটকানো যাবে এবং মানুষকে ভালো রাখা যাবে